হ্যাঁ বলুন হ্যাঁ বলছি দাদা বলুন হ্যাঁ কেন পারব না দাদা ওই জন্য তো আছি আমরা যারা বাইরে থেকে আসে তাদেরকে ঘোরানোটাই আমাদের কাজ কী কী দেখতে চান বলুন আমি সেখানে সেখানেই নিয়ে যাব আপনাকে ও আচ্ছা সে নিয়ে টেনশেন নেই তাহলে হ্যাঁ আপনি আসুন আপনাকে আমি সব জায়গায় ঘুরিয়ে দেব বঙ্গেয় বদ্বীপ ঘুরিয়ে নেব হেরি দ্বীপ ঘোরাব সাগর দ্বীপ আছে সামনেই তারপরে মোহনা আছে বকখালির সমুদ্র সৈকত না না দাদা এইখানে ওই সব কোনও ব্যবস্থা নেই আপনাকে আমিই ঘুরিয়ে দেব আপনি কোথায় কোথায় যাবেন শুধু বলবেন আর না হলে যদি না জানেন প্রথম বার এসে থাকেন আপনাকে আমি নিজেই ঘোরাব এ কোনও টেনশেন নেই দাদা চলে আসুন আপনাকে ঘোরানোর দায়িত্ব আমার হ্যাঁ অবশ্যই দাদা এখান নাম করা জায়গা এখানে একদম ইতিহাস আছে এই জায়গার এই জায়গার ইতিহাস অনেক আছে হ্যাঁ ওই তো স্যার অ্যান্ড্রু ফ্রেজার যিনি হচ্ছে লেফটেন্যান্ট গভর্নমেন্ট ছিলেন ইংরেজ আমলে বাংলার হ্যাঁ উনি প্রথম এই বকখালিটা আবিষ্কার করেছিলেন হ্যাঁ তো ওনার নাম অনুসারে এখানে ফ্রেজারগঞ্জ একটা নাম আছে গ্রামের নাম আপনি আসুন হ্যাঁ হ্যাঁ আমরা এখানেই এখানেরই বাসিন্দা স্থায়ী বাসিন্দা তো এখানে যারা পর্যটক আসে তাদেরকে ঘোরানোটাই আমাদের কাজ টাকাটা এখন দাদা বলে কিছু লাভ নেই আপনি আসুন আগে আপনাকে ঘোরাই যদি আপনার ভালো লাগে পছন্দ হয় তখন বলব আপনি যখন আসবেন আমাকে একবার ফোন করে বেরবেন হ্যাঁ বেরনোর আগে একটু ফোন করলে ভালো হয় আর কি আচ্ছা ঠিক আছে দাদা আসুন ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা